ভারতবর্ষ এমন এক দেশ যেখানে ছোটো থেকে বড়ো উঁচু থেকে নীচু জাতি সবাই খেলাধুলো করতে থাকে এটা এমন এক হচ্ছে দেশ যেখানে কেউ বিনা খেলা ধুলো ছাড়া কখনো ছোটোর থেকে বড়োই হয় নি খেলা ধুলো বলতে গেলে গ্রামীণ এলাকার মানুষরা আগে এতোটা খেলা ধুলো জানতো না শহরের দেখে দেখে তারা শিখেছে নিজেদের এই খেলা ধুলোর নীতি তারা অনেকেই শিখেছে নিজেদের কীভাবে খেলাধুলোর মধ্যে জড়িয়ে তাদের নিজের জীবনকে আরো বেশী উন্নত করে তোলা